কি বই চাইছেন আপনি বই তো অনেক রকমই আছে এখন স্টকে নেই আপনি বললে আমি আনিয়ে দিতে পারি আপনি কতদিনের মধ্যে চাইছেন মনে হয় পারবো কিছু অ্যাডভান্স করলে ভালো হতো হ্যাঁ এই নম্বরে ফোনপে আছে আপনি কি শুধু গীতাঞ্জলিই লাগবে অন্য কোনো বই লাগবে না রাত দশটা খোলা থাকে একদিন বন্ধ থাকে রবিবার বন্ধ থাকে আপনি আর কোনো রাইটারের বই চান না হুম সব রকমের বই স্টক এখানে পাওয়া যায় কি বই চান আপনি বলুন হ্যাঁ ডিসকাউন্ট আছে বইয়ের ওপরে আপনি কেরকম বই নেবেন বলুন তার ওপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনি আর কোনো বই চান না ঠিক আছে তাহলে আমার ফোনপেতে টাকাটা আপনি মেরে দিন আমি দেখছি যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আনিয়ে দেওয়া যায় আমি চেষ্টা করছি টাকাটা রিটার্ন হ্যাঁ যদি না নেন তখন দিয়ে দেবো রিটার্ন কি করা যাবে ঠিক হ্যাঁ ঠিক আছে বলছি আমার একটা কাস্টমার এসছে আমি পরে কথা বলছি ঠিক আছে রাখছি বাই